হ্যাঁ আমি বাড়িতে তুলসী গাছ তারপরে থানকুনি পাতা গ্যাঁদাল পাতা এইসব গাছ রেখেছি এবং সর্দি কাশিতে গ্যাঁদাল পাতা এবং তুলসী পাতা খুব প্রয়োজনীয় আর থানকুনি পাতাও পেটের যেকোনো রোগ সারাতে খুব উপকারি